না আমি মনে করি না যে রান্না করাটা শুধুমাত্র মেয়েদের কাজ কারণ কোনও কাজ ছোট বড়ো নয় বা কাজের কোনও ভেদাভেদ হয় না উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে মহিলারা শুধুমাত্র রান্নাঘরেই সীমাবদ্ধ থাকে না তারা যেমন বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সেইরকম অনেক মহিলারা বিদ্যালয়ে শিক্ষকতা করেন তাছাড়াও দেশ ও রাজ্যের অনেক সরকারি বিভাগেও মহিলারা কাজ করেন সুতরাং আমি মনে করি যে রান্না করা শুধুমাত্র মহিলাদের কাজ নয় আমার পরিবারের অনেক পুরুষ সদস্যরা রান্না করতে খুবই পছন্দ করে আমি নিজেই অবসর সময়ে রান্না করা খুব পছন্দ করি যেমন বড়ো বড়ো রেস্তোরাঁতে বেশিরভাগ ছেলে থাকে রান্না করার লোক হিসেবে